আমার সবচেয়ে প্রিয় রেসিপি হল চিলি চিকেন তো এটা মাংস কিনে এনে মাংসকে ম্যারিনেট করে এটাকে ভাজা হয় ভেজে পিঁয়াজ ক্যাপ্সিকাম চিলি সস হচ্ছে যে টমেটো সস এসব বিভিন্নরকম সস দিয়ে এটাকে আমি বানাই এটাকে বানানো হয় এই রুটি তোমার পরোটা যেকোনো খাদ্যের সঙ্গে এটা খাওয়া খাবারের সঙ্গে খাওয়া যায় তো এটা বানানো হয় ঘরেতেই নিজে নিজেই বানাই এবং আমার স্বামী ছেলে আমি সবাই এটা খেতে খুব ভালোবাসি আনন্দের সঙ্গে এটা রান্না করি এবং আনন্দের সঙ্গে খাওয়া হয় তো এরকম বিভিন্ন রেসিপি আমি রান্না করে থাকি তার মধ্যে আরও কিছু রেসিপি হল সয়াবিনের তরকারি তরকা পরোটা